আমার সব রকমই খাবারই পছন্দ কিন্তু সব থেকে বেশি পছন্দ চিকেন বিরিয়ানি এবং চিকেনের যে কোনো তরকারি মাংসের যে ঝোল চিকেনের যে ঝোলটা হয় সেই মাংসটা আমি খুব তৃপ্তি করে ভাতের সঙ্গে খেতে পছন্দ করি কারণ আমি ছাগল মাংস বা অন্যান্য কোনো মাংস খাই না মুরগির মাংসটাকে খুব পছন্দ করি এছাড়া বিভিন্ন রকমের মাছ বর্ষাকালে বিশেষ করে ইলিশ মাছ ইলিশ মাছটা এবং চিংড়ি মাছটা আমি খুব ভালোবাসি চিংড়ির মালাইকারি চিংড়ির মালাইকারি আমি খুব পছন্দ করি এবং ইলিশের যে ভাপা সরষে ইলিশ ভাপা সেটাও আমার খুব প্রিয় তরকারি সরষে ইলিশ ভাপাটাকে আমি খুব আনন্দের সঙ্গে রান্না করি এবং সেটা আমি খেতেও খুব ভালোবাসি এবংস্ ইলিশ মাছের যে মাথা দিয়ে মুড়ি ঘন্ট সে মুড়ি ঘন্ট তরকারিটা আমার খুব প্রিয় অতএব আমার খাবারের এর মধ্যে সব থেকে যদি বেশি পছন্দের বলা যেতে পারে সেটা হচ্ছে মাছ আর মাংস মাংস বলতে মুরগির মাংস মুরগির মাংসের যে কোনো তরকারি আমার খুব প্রিয় লাগে এবং মুরগির মাংসের যে বিরিয়ানি সেই বিরিয়ানিটা আমি রান্না করতেও খুব পছন্দ করি এবং খেতেও খুব ভালোবাসি এবং বিরিয়ানি যদি সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খাবারটা আমি খুব তৃপ্তির সঙ্গে এবং আরামদায়ক হিসাবে খাই আমার ছেলেও এটা খুব পছন্দ করে এবং আমার পরিবারের সকলে এই খাবারটা খুব পছন্দ করে